আগে মানুষ ব্যবসা করতে প্রচুর দ্বিধাবোধ করতো ব্যবসা মানে সেরকম উন্নত হবেনা কিন্তু এখন সেটা হয়না এখন ব্যবসাটাকে সরকার ভীষণ এগিয়ে নিয়ে যাচ্ছে সরক এখন মেয়েরাও ব্যবসা করতে দ্বিধাবোধ করছেনা মেয়েরাও ক্রমশ এগিয়ে যাচ্ছে ব্যবসার দিকে চাকরি যেমন উন্নতির একটা ধাপ ব্যবসাও উন্নতির একটা ধাপ তাই নতুন প্রজন্ম প ব্যবসাকে যথেষ্ট সমর্থন করছে সাথে সাথে সরকারও সমর্থন করছে এখন অনলাইন ব্যবসা হয়ে অনেক মেয়ে নিজের পায়ে দাঁড়ানোর চেষ্টা করছে এবং দাঁড়াচ্ছেও ভীষণ ভালো কাজ করছে তারা কাঁধে কাঁধ মিলিয়ে সংসার চালাচ্ছে এই ব্যবসার টাকা দিয়ে আর বলে যেখানে মেয়েরা উন্নত সেখানে দেশ উন্নত হবেই তাই এই কারণে মেয়েরা যত উন্নত হবে আমাদের দেশও উন্নতির দিকে এক পা এক পা করে এগিয়ে যাবে